হ্যালো হ্যাঁ আমি প্রিয়া বলছি বলছি আপনি কৌশিকদা বলছেন হ্যাঁ বলছি কিছু দিন আগে যে পাইপ লাইনের কাজ হয়েছিল পিংলায় মনে আছে হ্যাঁ তো ওখানে তো পাইপ লাইনে প্রচুর সমস্যা হচ্ছে তো ওটা কী হবে হ্যাঁ হ্যাঁ আমি তো ওখানে কাজ করেছি সেই জন্যই তো আমাকে কথা শুনতে হচ্ছে সেটা নিয়েই আমি বলি আপনার দোকান থেকে যখন নিয়েছিলাম আপনি যখন সব কিছুটা দিয়েছিলেন তো আপনার সাথেই কথা বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরকমই তো কিছু সমস্যা হচ্ছে তো ওরা তো প্রচুর কথা শোনাচ্ছে যে মিস্ত্রিরা ভালো করতে পারে না এরকম সেরকমভাবে কথা শুনছে ওরা কী সমস্যাটার সমাধান কীভাবে হবে সেটাই একটু বলুন আপনি হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছে আচ্ছা আচ্ছা তাহলে ভালো মানের পাইপটা কি এখন আপনার দোকানে আছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে ওটা কিছু দিনের মধ্যেই হচ্ছে পালটে দিতে হবে কেন না ওটা তো সমস্যা তো একটা হচ্ছেই মানুষ একটা কাজের জন্য করেছে পাইপ লাইনটা তো সেইখানে সমস্যা হলে তো সবাই কথা শোনাবে

হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি তো ওই পিংলার সাইডেই বাড়ি কাছাকাছি ওখানে পাশের গ্রামে আমার বাড়ি তো ওটা অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওখান থেকে চলে যাব তাহলে গিয়ে আপনার সাথে কথা বলব হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হুম হুম